বলিউড এবং টলিউড ভারতে ফ্যাশান প্রবণতাকে গভীরভাবে প্রভাবিত করেছে সিনেমার মাধ্যমে অনেক স্টাইল এবং আউটফিট জনপ্রিয়তা পেয়েছে যা দর্শকরা নিজেদের মধ্যে অনুসরণ করতে শুরু করেছেন বিশেষত বলিউডের সিনেমাগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ঐতিহ্যবাহী আধুনিক পোশাকের মিশ্রণ দেখতে পাই যা আমাদের সেই সময়কার কী এখনকার সিনেমা এবং চরিত্রগুলোর কথা ফুটে ওঠে এবং আমরা সেগুলো বলতে পারি যেমন সিনেমায় কাজলের স্পোর্টিং লুক এবং শাড়ি দর্শকদের খুবই প্রভাবিত করেছে বইয়ের নাম যেমন কুছ কুছ হোতা হ্যায় তারপরে আছে যেমন দেবদাস শিনে সিনেমায় আমরা ঐতিহ্যবাহী পোশাক বিশেষ করে ঐশ্বর্য রাই এবং মাধুরী দীক্ষিতের শাড়ি আর জুয়েলারির ডিজাইন আমাদের খুব পছন্দ হয়েছে এবং উল্লেখযোগ্য হয়েছে এছাড়া আরও বিভিন্ন সিনেমা আছে যেমন আমরা দীপিকা পাডুকোনের সিনেমায় দেখতে পেয়েছি জওয়ানি হ্যায় দিওয়ানিতে পশ্চিমা এবং ঐতিহ্যবাহী পোশাকের মিশ্রণ এটাও আমাদের অনেকেরই প্রিয় লেগেছে ছোটো ড্রেস যেমন সেগুলোও আমাদের খুব ভালো লেগেছে দীপিকা পাডুকোনের ছোটো ছোটো ড্রেস এখনকার জেনারেশানকে ছেলে মেয়েদের কলেজ পড়ুয়াদের খুবই ভালো লেগেছে এবং আমরা পরতেও দেখি রাস্তাঘাটে বেরোলে আমাদের খুব ভালো লাগে এছাড়া আমরা বিভিন্নভাবে আধুনিকতার সঙ্গে মিলেমিশে চলতেও পছন্দ করি এইভাবে আমার মনে হয় ব্যক্তিগতভাবে সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে কোনও আউটফিট তৈরি করার চেষ্টা আমি অবশ্য করি নি কিন্তু এমন অনেকেই আছেন যারা সিনেমা দেখে শাড়ি ওয়েস্টার্ন পোশাক তৈরি করার চেষ্টা করে থাকেন এটা ভীষণ ভালো উদ্যোগ এবং আমার মনে হয় সময়ের সঙ্গে চলার জন্য খুবই প্রয়োজন নতুন নতুন ড্রেস পরা যাতে আমাদের ভালোও লাগে